হ্যালো বলছি আপনি মা কালী বাসের কন্ডাকটার বলছেন তো হ্যাঁ আপনাকে ফোনটা করছিলাম আমি যে হচ্ছে আপনাদের বাসে সিটটা বুকিং করেছিলাম আমার বাসের সিটটা বুকিং করতে বলেছিলাম আপনাদেরকে হচ্ছে একটি জানালার ধারে সিট কিন্তু এখন আমি এসে দেখতে পাচ্ছি আমার জানালার ধারে কোনো সিট নেই আমাকে একটি মাঝখানের সিট দেওয়া হয়েছে যেখানে বসে আমার যেতে খুবই অসুবিধা হচ্ছে আমার সিটটা কি চেঞ্জ করা যাবে এখন আমি তো বলেছিলাম একটি জানালার ধারে সিট দিতে আপনারা বলেছিলেন তখন জানালার ধারে সিট হয়ে যাবে সমস্যা নেই কিন্তু এখন এসে দেখছি জানালার ধারে নেই মাঝখানে সিট আছে তখন তো আমি বুঝতে পারিনি না যে আমাকে সিট বেছে দিয়ে আসতে হবে বলে আপনাদেরকে বলেছিলাম আপনারা বলেছিলেন হ্যাঁ করে দেবো হ্যাঁ সে না হয় ঠিক আছে তাহলে একটু দেখুন না যদি বদলানো যায় না কি সিটটা আমার হচ্ছে মাঝখানে বসে যেতে খুবই অসুবিধা হচ্ছে জানালার ধার ছাড়া আমার একটু গা গোলাচ্ছে বমিবমি ভাব লাগছে শরীরটা আসলে একটু অসুস্থ আর কি আমি তাই সমস্যা হচ্ছে খুবই একটু দয়া করে দেখুন না চেষ্টা করে যদি হয় চেষ্টা করে দেখুন যদি কারও সাথে বদলানো যায় না হলে খুবই সমস্যা হচ্ছে তবু একটু দেখুন না আসলে আমার শরীরটা অসুস্থ আমি ঠিক মতো যেতে পারছি না কেমন শরীরটা আরও খারাপ লাগছে আমি ভেবেছিলাম আপনাদের বাসের সার্ভিস অবশ্যই ভালো হবে শুনেছি বলেই আপনাদের বাসে সিটটা বুকিং করলাম হঠাৎ করে এরকম হয়ে যাবে সিটটা পালটে যাবে আমি তো বুঝতে পারিনি আমি তখন হ্যাঁ হ্যাঁ আমি জানালার ধারে বলেছিলাম কিন্তু সেটা হয়নি তা এখন একটু দেখুন না যদি করতে পারেন খুবই ভালো হতো আর কি সমস্যা হচ্ছে আমার এখানে হ্যাঁ প্রথমের দিকে সিটগুলো হয়তো বদলানো হয়ে যাবে দেখুন না একটু চেষ্টা করে আসলে শরীরটা খুবই খারাপ যেতে পারছি না খুব শরীরটা খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে আমার আর বাসে একেই বাসের মধ্যে যাতায়াত করা আমার অভ্যাস নেই সেই জন্য আর কি হ্যাঁ হ্যাঁ যেখানে হোক অসুবিধা নেই জানলার ধারে হলেই হবে ঠিক আছে একটু দেখুন হ্যাঁ দাদা দেখে আমাকে কলটা করবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ